যখন কোনও রান্না আমি করব তখন আমি আপ্রাণ চেষ্টা করব সেটা যেমন একদম মনের মতো হয় কোনও কারণবশত যে যদি সে রান্নাটা কোনও রকম ভুল ত্রুটি হয়ে যায় তবে সেটা অপচয় না করে সেটা আমি খেয়ে নেব তার পরেরবার আমি আরও ভালো করে চেষ্টা করব যাতে রান্নাটা আমার মনের মতো হয়ে থাকে